একশত এগারো দুই হাজার তিনশো বিয়াল্লিশ তিন লাখ পাঁচ হাজার একশো পঞ্চাশ পাঁচ লাখ ছ হাজার পাঁচশো পঁয়ষট্টি ন লাখ সাত হাজার ছশো বাহাত্তর